হ্যাঁ আমি মোবাইলে পরিষেবার মধ্যে গুগুল পে প পরিষেবাটি ব্যবহার করেছি এটি আমার জন্য অনেকরকমভাবেই কাজ করেছে কারণ এখন অনলাইন পরিষেবা তো খুব সুন্দরভাবেই সব জায়গায় চালু আছে যেমন মানুষ ঘরে বসে এখনও গুগুল পের মাধ্যমে অনেক কিছুই কাজ করে থাকে যেমন আমি একবার টাকা ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমার কাছে কোনও পেমেন্ট করার মতো টাকা ছিলো না তখন আমি গুগুল পের মাধ্যমে সেখানে পেমেন্ট করি এবং আমার কাজটা সেখানে মে সারি ওখান থেকে আমার মনে হয় এই জন্যই গুগুল পে অপসেনটি খুবই সুবিধাজনক যে মানুষ হঠাৎ করে হয়তো টাকা ভুলে গেলো বা কোনও কাজের জন্যও হঠাৎ করে টাকার প্রয়োজন তখন গুগুল পের মাধ্যমে সে কাজটি আমরা করতে পারি আবার এটা এক দিক থেকে অসুবিধাজনকও বটে কারণ আমরা যদি শেখার সেই সময়ে আমরা পিনকোডটা আমাদেরকে খুবই যত্ন সহকারে মনে রাখতে হয় কিন্তু সেটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের পেমেন্ট করতে খুব সমস্যা হয় এবং যখন কাউকে পেমেন্ট করবো তখন সে নম্বরটাও আমাদেরকে ভালোভাবে চেক আপ করতে হয় না হলে যদি আমরা অন্য নম্বরে পেমেন্ট করে দিই তখন আমাদের সেই গুগুল পে অপসনটি হ্যাক হতে পারে বা নানা রকমভাবে আমাদের টাকা পয়সা চলে যেতে পারে তো সেই জন্য আমার মনে হয় এটা অসুবিধাজনকও রয়েছে কিন্তু আমাদেরকে সেটা সতর্কভাবে করলে সেটা সুবিধাজনকও হয়